বলুন

কিনতে পাঁচশো আর কাটাতে ধরুন তিনশো হ্যাঁ আমি রাখি অনেক ভালো ভালো ডিজাইনের রাখি আপনি দেখতে পারেন

এই একটা পাঠালাম দেখুন কিরকম লাগে বলুন হ্যাঁ আরও আলাদা নতুন ডিজাইনের আছে সেগুলো পাঠাচ্ছি হুম দেখুন পছন্দ হয়েছে ঠিক আছে আর এক ধরনের পাঠিয়েছি দেখুন এটা খুব চল হয়েছে সবাই ছেলেমেয়েরা ঘেঁটে খুব নতুন একটা ডিজাইন ওই তো এর এর দাম ধরো পাঁচশো আর কাটাতে এর একটু নতুন ডিজাইন তো একটু বেশি পড়বে আর কি রকম ও এটা তো নতুন ডিজাইন কম ওই পঞ্চাশ টাকা কম দেবেন আপনি না হয় আর কি আর কম না ঠিক আছে বলছো যখন করে দিবো হ্যাঁ ঠিক আছে